যে কোনো মন্দির মসজিদে প্রত্যেকদিন প্রার্থনা স থাকে তো বাকি কথা জানি না বাট যেটা আমি জানি সেটা আমি বলতে পারছি আমাদের যে কটা মন্দিরে এক একটা অনুষ্ঠানে পুজো হয় যেমন কালী মন্দিরে অমাবস্যায় পূজা হয় গণেশ পুজোতে গণেশ পুজো হয় এছাড়া পয়লা বৈশাখে পুজো হয় এছাড়া বাড়ির চারপাশে শীতলা মন্দির আছে যেখানে এক সময় খুব পুজো করা হতো চৈত্র মাসে আর শিব মন্দিরে শিব পুজো করা হয় তো যখন পুজো হয় তখন সবাই মিলে পুজোর আয়োজন করা হয় মন্দিরে ভজন করা হয় খিচুড়ি প্রসাদ খাওয়া হয় মায়ের ফল প্রসাদ দেওয়া হয় যারা শিব পুজোর সময় সারা রাত জেগে শিব পুজো হয় আর সে পুজো করার দিন সাবু মাখা ফল প্রসাদ হিসেবে দেওয়া হয় এছাড়া অনেক মন্দিরে প্রার্থনা সভা এবং কীর্তন হয় যেমন ইস্কনে কীর্তন হয় নামগান হয় ঠাকুরের আর কালীঘাটের মন্দিরে ক ওক প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় যেমন আমাদের এখানে একটা মন্দির আছে পোলের মন্দির সেখানে স্বামীনাথের মন্দির সেখানেও প্রত্যেক দিন সন্ধ্যা বেলা সন্ধ্যারতি হয় ভজন হয় এছাড়া আর ছোটোখাটো মন্দির আছেই যেখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা পুজো হয়